আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য বা ঐতিহাসিক খবর যা পর্যটকদের অজানা সেগুলি হল আমাদের বাংলার রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি দ্বিজেন্দ্র গীতি এগুলি তাদের গাওয়া খুবই জনপ্রিয় গান এছাড়াও কিছু খাবার দাবারও আমাদের পশ্চিমবঙ্গের খুবই প্রিয় তার মধ্যে মিষ্টি বেশি জনপ্রিয় যেমন রসগোল্লা মালাইচমচম রসমালাই এগুলি খেলেই আমাদের মন প্রাণ সব ভরে যায় আমাদের তো খুবই ভালো লাগে আশা করি আপনাদেরও পর্যটকদেরও খুব ভালো লাগবে